পশ্চিমবঙ্গে ভ্রমণ করার সময় পর্যটকরা যেমন পর্বত উপভোগ করে তেমনই সমুদ্র এবং বনও উপভোগ করে পর্বত বলতে দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্গা বাঁকুড়ার শুশুনিয়া পুরুলিয়ার অযোধ্যা এবং জয়চন্ডী পাহাড় এখানে ট্র্যাকিংও করে তারপর আসে সমুদ্র দীঘার সমুদ্র খুবই ভালো মনোরম দৃশ্য উপভোগ করা যায় সেখানে সাথে বন সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত সেখানে মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে আসে সাথে সাথে সুন্দর গাছ কুমির ইত্যাদি দেখতে আসে